হ্যাঁ স্যার আমি আপনার স্টেশনের ক্যাব থেকে বুক করে রেখেছিলাম ড্রাইভারকে জানাতে চাই যে আগেরবার যে ক মানে আমি যে বুক করে রেখেছিলাম তো যদি আপনি একটু তাড়াতাড়ি আসতেন বা যদি খুব যে আপনি সময়টা যেন না লেট করেন সো আসার ব্যাপারে এই নিয়ে আপনার সঙ্গে আমার কিছু কথা ছিলো বলছিলাম যে স্টেশনে যাওয়ার জন্য আপনি কি ওই ক্যাবটি বুকিং করেছেন আমার বা হচ্ছে যদি আপনি ওই বুকিং নেওয়ার পরেও যদি একটু তাড়াতাড়ি আসতেন তো আমার খুবই ভালো হতো বা এইটা যে আপনি আসবেন না এরকম নয় তাহলে আমি খুবই সমস্যার মধ্যে পড়ে যাব যতটা সম্ভব সময়ের মধ্যে আপনি একটু আসার চেষ্টা করবেন তাহলে আমার একটু খুবই ভালো হয় বা একটু সময়ের মধ্যে আসার একটু চেষ্টা করবেন